আমি কাপড় ধোয়ার জন্য সার্ফ এক্সেল ব্যবহার করি এবং বিভিন্ন আবহাওয়া পরিস্থিতিতে আ আমি যেভাবে শু কাপড় শুকনো করি শীতকালে তো ছাদ শীতকালে তো ছাদের শুকোতে দিই গ্রীষ্মকালে প্রচুর রোদ দেয় তার ছাদেই শুকিয়ে যায় বর্ষাকালে একটু কষ্ট হয় ঘরে কার ঘরে শুকোতে হয় আর আমি জ এক জল অপচয় করি না